হ্যাঁ আমি এমন একটা সময়ের বর্ণনা দিতে পারব যখন আমি পেন্টিং করেছিলাম একজন ব্লগ করতে এসেছিল সেটা আমি এক সময় লাইভ পেন্টিং করছিলাম আমার লাইভ পেন্টিং করতে ভালো লাগে আমি গিয়েছিলাম রবীন্দ্রসরোবর লেকে সেখানে বসে বসে আমি লেকের যেই ছবিটা মানে মানে বিষয়টা দেখছিলাম সেটাই আমি ক্যানভাসে আঁকছিলাম তো এক সময় দুজন মেয়ে মানে তারা ব্লগ করছিল করতে করতে হঠাৎ আমাকে দেখে জিজ্ঞাসা করতে থাকে যে এটা কী আঁকছি বা আমি কবে থেকে আঁকছি আমার সম্পর্কে সব কিছু জিজ্ঞেস করছিল আর লাইভ পেন্টিং সম্পর্কেও জিজ্ঞেস করছিল তা আমি তাদেরকে সেই রকমই উত্তর দিয়েছিলাম লাইভ পেন্টিং করতে যেহেতু ভালো লাগে আমি সেটাই বলেছিলাম আর ওই সময় যা লেকে দেখতে পাচ্ছিলাম সেটাই আমি এঁকে ছিলাম আর তখন সূর্য অস্ত যাওয়ার সময় ছিল আর সময়টাকে আমি ফুটিয়ে তুলেছিলাম আমার ক্যানভাসে এইসব কিছু আমি তাদের ভেঙে ভেঙে বলছিলাম যে কেমনভাবে আমি আঁকি বা কেমনভাবে এই পেন্টিংটা করছি বা আগেও কী কী করেছি না করেছি এইসব কিছুই ওনারা জিজ্ঞাসা করছিল আর আমি সেগুলোর উত্তর দিচ্ছিলাম আমার উত্তর দিতে খুবই ভালো লাগছিল কারণ ওনারা ব্লগ করছিল আর এতে আমারও একটা সুবিধে যে অনেকে আমার সম্পর্কে জানতে পারবে আর আমার কাজের ব্যাপারেও জানতে পারবে এই কারণে আমার এক দিকের এক দিক দিয়ে ভালোই হচ্ছিল ভালোই লাগছিল আমার ব্লগে তাদের সাথে অবসর নিয়ে